এখানে অনেক পর্যটনকেন্দ্র আছে তার মধ্যে মন্দিরগুলো হলো দশকুন্ডতে আছে বাবা বসন্ত রায়ের মন্দির সেইখানে খুব বড়ো করে গাজন হয় আর হচ্ছে ওখানে হচ্ছে বা বাতের ওষুধ পাওয়া যায় যে ওষুধ খেলে মানুষ খুব ভালো হয়ে যায় আর হচ্ছে গড়বেতাতে হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির আছে ওই মন্দিরে অন্নভোগ হয় প্রত্যেকদিন প্রচুর লোক যায় ওখানে পুজো হয় ওই মাও খুব জাগ্রত আর চন্দ্রকোনাতে রাম মন্দির আছে রাম মন্দিরে যেদিন রামের জন্মদিন সেদিন খুব বড়ো করে মন্দির উৎসব হয় প্রচুর মানুষ হচ্ছে ভিড় হয় রামের হচ্ছে ভোগ হয় ভোগ সেদিন মানুষ খায় এখানে নানক আশ্রমও আছে আর সৈকতগুলি হলো দিঘার সৈকত পুরীর সৈকত আর গ্যালাপাগোস সৈকত দিঘাতে হচ্ছে সয়ে দুটো দিঘা আছে ওল্ড দিঘা আর নিউ দিঘা দিঘার সমুদ্রে স্নান করতে খুব ভালো লাগে দিঘাতেও দেখার মতোন অনেক কিছু জিনিস আছে এখন ম মমতা ব্যানার্জি দিঘাতে অনেক কিছু করেছে যাগুলো দেখলে মন ভরে যায় আর পুরীতে হচ্ছে পুরীর সমুদ্র খুব সুন্দর ওইখানে মাছ পাওয়া যায় কম দামে আর হচ্ছে পুরীতে হচ্ছে জগন্নাথ বলরাম আর এ সকল দেখার জন্য মানুষের ভিড় হয় প্রত্যেকদিন প্রচুর মানুষ যায় পুরীতে ঘুরতে আর পুরীতে দেখার নানারকম জিনিস আছে আর গ্যালাপাগোসেও তাই আছে আর জলপ্রপাতগুলি হলো নায়গ্রা জলপ্রপাত হুড্রু জলপ্রপাত ঘাঘরা জলপ্রপাত জলপ্রপাত দেখতে খুব ভালো লাগে পাহাড়ের সাইড থেকে যে ঝরনা বেরিয়ে আসে তা দেখার দৃশ্যই আলাদা আর ল্যান্ডমার্ক হচ্ছে ফাঁসিডাঙ্গা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল চারমিনার ইন্ডিয়া গেট ফাঁসিডাঙ্গাতে আগেকার যুগে ওখানে ফাঁসি দেওয়া হতো বলে মানুষকে তার জন্য নাম দেওয়া হয়েছে ফাঁসিডাঙ্গা আর ভিক্টোরিয়া হচ্ছে কলকাতার মেমোরিয়াল যেখানে মানুষের ভিড় নিত্য নতুন লেগেই থাকে পুত দেখার দৃশ দেখার জন্য চারমিনারও খুব সুন্দর আর ইন্ডিয়া গেটও আর জাদুঘর হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বিড়লা ইন্ডাস্ট্রি জাদুঘরে জাদুর বে নমস অনেক রকম জিনিস থাকে বা জাদু দেখানো হয় জাদু জাদুর জন্য বিখ্যাত এগুলো